আমি একটা গায়ে মাখা সাবান কিনেছি সাবানটা বিশেষ কিছু দাম নয় দাম কম দাম বলে মনে হচ্ছিল হয়তো সাবানটা ভালো হবে না কিন্তু সাবানটার গন্ধটিও যেমন সুন্দর আর সেরকম সাবানটা মাখবার পরে দেখছি গা হাত পাগুলো আমার কি নরম নরম লাগছে এই শীতকালের দিনে অনেক সময় আছে গায়ে মাখা সাবান মাখলে মাখার পরে যেন যতোই ধোয়া হোক তারপরে যেন একটুখানি কেমন সাদা সাদা হয়ে যায় অ্যাঁ গায়ের চামড়াটা মনে হয় যেন একটু খসখস করছে কিন্তু এই সাবানটা এতো ভালো মানে পুরো চামড়াটাই আমার যেন কতো এই কয়েক দিন ব্যবহার করতেই যেন কতো একটা চকচকে ভাব এসে গেছে সাবানটা আমি খুব ভালো পেয়েছি